পশ্চিমবঙ্গের প্রধান উৎসব হিসাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এ ছাড়া এর পাশাপাশি কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কার্তিক পুজো গণেশ পুজো লক্ষ্য করা যায় চড়কের সময় তো বেশ যখন যারা চড়ক চড়কের সময় ঝাঁপ পড়ে সেটাও দেখতেও খুব সন্দর লাগে বাংলার এই ধর্মীয় সংস্কৃতির মানুষের মেলবন্ধন তৈরি করে যেখানে বিভিন্ন ধর্মের হিন্দু ধর্মের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষরাও এই সব ধর্মে মেতে ওঠে উৎসবে মেতে ওঠে